ঐতিহ্যবাহী অনুষ্ঠানে কিছু নাচ আছে যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে যেমন ছৌ নাচ পুরুলিয়াতে যেটা হয় এটা বহু বছর আগে থেকে চলে আসছে সেখানকার স্থানীয় মানুষরা এই নাচ করে সেখানে মুখোশ তৈরি হয় এই ছৌ নাচের জন্য এবং এই ছৌ নাচের জন্য আলাদা রকম পোশাক আশাক তৈরি হয় তো এইটার মাধ্যমে তারা নির্দিষ্ট ভঙ্গিমায় এই নাচটা করে এবং এই নাচটা সম্পূর্ণ আলাদা তা দেখলে খুবই ভালো লাগে এই ছৌ নাচ এবং তারা অনেকরকম অনেক ধরনের অনেক রঙের পোশাক পরে ঠিক তেমন একরকম ঐতিহ্যবাহী নাচ আছে রবীন্দ্রসঙ্গীত যে রবীন্দ্রসঙ্গীত নাচে সবাই শাড়ি পরে এবং ফুলের গয়না পরে এটাই বেশিরভাগ গ্রামের দিকে চলে তাছাড়া নজরুলগীতি আছে সেইরকম একই রকমভাবেই জামাকাপড় পরে তাছাড়া আছে ভরতনাট্যম ভরতনাট্যমটাও অনেকদিন আগেকার ঐতিহ্যবাহী নাচ এবং ভরতনাট্যমের ড্রেস সম্পূর্ণ আলাদা ভরতনাট্যমের যে জামাটা হয় সেটা আলাদা করে বানাতে হয় এবং সেটা জামাও নয় আবার শাড়িও নয় সেটা এত সুন্দর করে বানানো হয় যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং তার সাথে মাথায় মুকুট পরা হয় সুন্দর করে চুল বাঁধা হয় মাথায় টিকলি পরা হয় কানের গলার হাতের নুপ পায়ের ঘুঙুর এইসব বিভিন্নরকম সাজপোশাক করা হয় এই ভরতনাট্যম নাচে এবং নাচটা দেখতেও খুব সুন্দর লাগে